হ্যালো হ্যাঁ আমি ভুল বাসে উঠে গছি বাপের বাাড়ি যাবা বলে ভুল বাসে উঠে গিয়েছি এবার কোথায় নামবো কোন বাসে ধরবো তা আমাকে বলে দাও আমাদের একটু বাসটা ভালোভাবে দেখিয়ে দাও এসে আমি আর যেতে পারচ্ছি না বাসটা আমি চিনতে পাচ্ছি না নাম্বারটা আমি বলতে পারি না না না আমি আমি বাজা বাজার নাম চিনি না আমি পড়তে জানি না আর নাম্বার বাসের তো ঠিক আছে আমার বাসটা আসুক দেখি কোন জায়গায় নামবো আমি কত আমি যাবো বাপের বাড়ি বাসন্তী বাসুন্তী না বাসন্তী যাওয়ার জন্য কোন বাসটা যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কত বাসটা কোথায় পাবো বাসটা কোথায় পাবো কটার সময় আসবে কোথায় পাবো ক কত নাম্বার বাস আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি